আমার গ্রামে সাধারণত গলায় ব্যথা হলে বাড়িতে যে হারকেন থাকে হারকেনে ন্যাকড়া দিয়ে গলায় তাপ দেওয়া হয় বা রাত্রে বেলায় গলায় বেঁধে শোওয়া হয় যাতে না বাইরে ঠান্ডাটা লাগে পাখার বাতাস লাগে আর নুন গরম জল করে নুন দিয়ে ওতে একটু গার্গল করে ফেলা হয় গলা ব্যথাটা কম হয় এইভাবেই গ্রামের কিছু নিয়ম চলছে